রান্না করতে আমি বরাবরই ভালোবাসি এবং এই রান্নার হাতেখড়ি বলতে গেলে আমার মায়ের কাছ থেকে কিন্তু সে আমি কিন্তু মায়ের সামনে দাঁড়িয়ে কোনো দিনও রান্না শিখিনি মা আমাকে ফোনে বলে দিয়েছে সেই ফোনে ফোনে শুনে কিন্তু আমি রান্না করতে শিখেছি অবশ্য মায়ের হাতের যে রান্না তৈরি সেই রান্নাও কিন্তু আমি দেখেছি এবং দেখে দেখেও কিছু শিখেছি প্রথম যখন আমি আলু পোস্তু বানাই সেই আলু পোস্তু আমি যখন বা বাড়ির বাইরে ছিলাম পড়াশোনা করতে গিয়েছিলাম সেখানেই কিন্তু আমি আলু পোস্তু বানানো শিখেছিলাম তাও মা ফোনের ওপারে ছিলো ফোনের ওপার থেকে ঠিক কতোটা পোস্তু লাগবে কতোটা আলু লাগবে কতোটা নুন ঝাল লাগবে মা কিন্তু সেগুলো সব বলে দিয়েছিলো এবং প্রত্যক্ষ না হলেও মা কিন্তু পরোক্ষভাবে আমাকে রান্না শেখানোর জন্য আগ্রহী করে তুলেছিলো এবং রোজ রোজ নতুন নতুন এভাবে রান্না করতে করতে রান্না করাটাও যেন একটা শখে পরিণত হয়ে যায় এবং মায়ের সামনে থাকলেও নানান রান্না নতুন নতুন রান্না করতে ভালোবাসি আর মা না সামনে থাকলেও আমি রান্না করতে সব সময়ই খুব ভালোবাসে